আমাদের এখানে কাছাকাছি বিগ বাজার সেন্ট্রাল মল গ্যালেক্সি মল বা বাজার কলকাতা আছে নানান মানুষেরা পর্যটকরা প্রদশন করতে পারে মলটাকে ভালোভাবে লাইট দিয়ে সাজানো হয় বাচ্চাদের খেলার জায়গা করে দেওয়া আছে নানান রকমের গাড়ি আছে বাচ্চারা তাতে চড়ে ঘুরতে পারে যে কোনো অনুষ্ঠানে মলটাকে হাতের কাছের জিনিস দিয়ে ভালোভাবে সুন্দরভাবে সাজানো হয় এছাড়াও মলের ভেতরে সিনেমা হল আছে এবং আকর্ষণীয় করার মতো ভৌতিক জায়গা আছে এই বাজারে উপলব্ধ আইটেম হলো যেমন বিগ বাজারে সব জিনিসের ওপর কোনো না কোনো ছাড় থাকে এক গড় মূলত হিসেবে একশো টাকার মধ্যে অনেক কিছু জিনিস কেনা যায়